হ্যাঁ আমার জীবনে বিজ্ঞান নেওয়া তো প্রভাব পড়েছে বটে সেটা হচ্ছে আজকে এখন রোজগার কাজের জায়গাতে বেরোতে হয় তার জন্য আমাকে ইলেকট্রিক স্কুটি কিনতে হয়েছে এটা আমার জীবনে খুব বিজ্ঞানের প্রভাব পড়েছে তার চার্জার বা তেল যুক্ত স্কুটি এর জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এটাকে আমাকে নির্ভর করছে বা এখন দেখুন ঘরে ঘরে সামমার্শাল করে আমরা রোজকার জায়গাতে জলের ব্যবস্থা পাওয়া যায় ওর জন্য খুব ভালো জল আগেকার মতন জলের জন্য এদিক সেদিক টিউবয়েল খুঁজতে হয় না এখন প্রায় জায়গায় জল আছে আবার দেখুন বিজ্ঞান এতই উন্নতি হয়েছে যে এখন সাধারণত চার চাকার একটা টোটো পাওয়া যায় সেই টোটোতে পাঁ চার থেকে পাঁচ চাকার টোটোতে সেই টোটোতে এখন মানুষজন যায় অন্তত ছটা সিট আছে এই ছজনকে বসার মতন জায়গায় সেই টোটোর কারণেই এখন মানুষ অলিতে গলিতে থেকেই টোটোকে ডেকে রাস্তাতেই কাজে বেরোতে পারে এটা বিজ্ঞান আমাদের খুব উপ নির্ভর করেছে কারণ সবাই তো আর স্কুটি কিনে বাইক কিনে যেতে পারবে না সাইকেল সাইকেল কিনেও যেতে হয় কিন্তু ওই যে টোটোটা হয়েও মানুষের খুব ভালো হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কাজ করার জন্য এর প্রভাব ফেলে